আমি মাায় ধরা শিখেছি মূলত বাবা কাকাদের কাছ থেকে আমি ছোট বেলা থেকে অবশ্যই ছোটো ছোটো মাছগুলো ধরতাম আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিলো মাছ ধরার আমি তার জন্য আমার বাবা এবং বড়ো বড়ো লোকদের কাছ থেকে আমি সেই কৌশলগুলি শিখেছিলাম এবং মাছ ধরতে আমাদের এখানে মূলত গ্রামীণ যায়গা এখানে খাল নদী পুকুর বিল এগুলোর মধ্যে অনেক মাছ হয় আমরা সেই মাছগুলো ছোটবেলা থেকে ধরে আসছি এবং এখনও ধরছি আমাদের এখানে খাল আছে সেই খালে আমরা আটল পাতি আটল পেতে মাছ ধরার চেষ্টা করি এবং আমাদের দুই সাইডে খালের দু দু সাইডে নেট দিয়ে তার মাঝখানে আটল পেতে ছোটো ছোটো পুঁটি মাছ এবং চিংড়ি মাছ এগুলো ধরা হয় ধরে সেই মাছ আমরা আমি কোনো বাজারে গিয়ে বিক্রি করে দিই এবং সেখান থেকে আমরা কিছু ভালোই টাকা ইনকাম করে দিতে পারি আমাদের মূলত মাছ ধরাই এখানকার পেশা বলে আমরা মনে করি এখানে আমরা অনেক রকম মাছ ধরি আমার বাবা ছোটোবেলা থেকে পুকুর আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবা আমাদের এখানে বিলের সাইডে পুকুর হয় সেই পুকুরগুলোতে কিনতো আমার বাবা পুকুরগুলোকে কিনতো কেনার পরে সেখানে আমার বাবা মাছ ধরার জন্য যেত জাল আরও হাঁড়ি টাড়ি নিয়ে যেত মাছ ধরতে আমি সাথে যেতাম বাবার সাথে বাবা পুকুরে জল সেচ মেশিন দিয়ে জল সেচ মেশিন দিয়ে সেখানে কিছু জল প্রথমে খালি করে নিত পুকুর থেকে এবং কিছু জল খালি হওয়ার পরে আমি সেখানে যেতাম গিয়ে দেখতাম আমার বাবা জাল দিয়ে মাছ কিছু ধরে নিয়েছে অল্প কিছু মাছ প্রথমে অল্প জলে থাকাকালীন সেই সময় মাছ ধ ধত্তো এবং পরে যখন আরও বেশি কিছু জল উঠে যেতো পুকুর থেকে তখন আমরা পুরো সব জল শেষ করে দিয়ে তারপরে আমরা হাঁটি নিয়ে ছোটো ছোটো মাছগুলো এবং এখানে যেমন মছগুলি হলো কই মাছ ট্যাংড়া মাছ লাটা মাছ এবং তেলাপিয়া মাছ সব পাওয়া যেত আমরা প্রথমে হাঁড়ি নিয়ে বড়ো বড়ো মাছগুলো যেমন তেলাপিয়াও এখানে সাইজ একটু বড়ো হয় তেলাপিয়া শোল মাছ ট্যাংরা মাছ এই সবগুলো বড়ো বড়ো মাছগুলো ধরে নিতাম তারপরে আমরা ছোটো ছোটো মাছগুলোকে ধরতাম খুঁটে খুঁটে আমাদের এখানে চিসো হয় পুকুরের সাইডে চিসো খাস খাস দাম টাম থাকে তার তলায় কই মাছগুলো লুকিয়ে থাকতো আমরা সেগুলোকে পরিষ্কার করে আমরা মাছ ধরতাম তারপরে এখানে কিছু কিছু ছেলের ছিলো তারা পুকুরে সব মাছ তোলানো তোলা হয়ে গেলে তারপরে তারাও লাভে মাসের আশায় যদি তারা মাছ পাই এই করে তারাও পো আমাদের সব মাছ ছেড়ে দেওয়ার পরে আমরা জাল ফাল গুটিয়ে নিয়ে বাড়ি চলে যেতাম এবং তারপরে ওরা নামতো ছোটো ছোটো বাচ্চারা নামতো লেবে মাছগুলো ধত্তো গটা মাছ পেতো আবার কিছু কিছু মাছ মাটির তলা থাকতো তারা বেরোতো না কিন্তু যখন রোদ দিত হালকা তখন সেই রোদ দিলে সেই মাসেরা মাথা বের করে দিতো মাটির ওপরে তখন তারা বাইরে বসে থাকতো পুকুরের ওপরে পুকুরে পাড়ে বসে থাকতো এবং যখন যখন পুকুরের পাড়ে বসে থাকতো তখন তারা গিয়ে নামতো গিয়ে সেই মাছগুলোকে দেখে দেখে মাছগুলোকে ধরে নিয়ে চলে আসতো আমরা বাড়ি গিয়ে সেই মাছগুলো আমাদের এখানে বাজার হয় মাছের বাজার আমরা সেখানে নিয়ে যেতাম সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকম দাম রাখতাম যেমন শোল মাছের দাম রাখতাম তিনশো টাকা কিলো এবং কই মাছের কিলো রাখতাম দুশো টাকা কি ডেড়শো টাকা এবং পুঁটি মাছ ছোটো ছোটো মাছগুলো যখন পেতাম সেগুলো একশো টাকা কিলো দিয়ে বিক্রি করে দিতাম এবং সেই আমাদের যে হাঁড়িতে মাছগুলো সংগ্রহ করে রেখেছিলাম সেই হাঁড়ি এবং আরও তোমার আপনার হাঁড়ি জালগুলো নিয়ে যেতাম গিয়ে সেই মাছগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে কিছু কিছু মাছ বিক্রি হতো এবং কিছু কিছু মাছ বিক্রি হতো না সেই মাছগুলো নিয়ে আমরা বাড়ি চলে আসতাম এবং এসে রান্নার কাজে ব্যবহার করে খেয়ে নিতাম মাছগুলো সেখান থেকে আমাদের হাঁড়ি গুড়ি হাঁড়ি জাল চাকন এইসবগুলি নিয়ে বয়ে বয়ে গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসতে হত বাড়িতে সেই সব কিছু মিলিয়ে টাকা পাস্তো পুকুর কিনে আট হাজার টাকায় ন হাজার টাকায় পুকুর কিনে সেখান থেকে আমরা দু তিন হাজার টাকা লাভ করতাম বিক্রি করে মাছগুলো বিক্রি করে লাভ করতাম আরও খাওয়ার মাছও হয়ে যেত আমরা ছোটোবেলা থেকেই এমন করে মাছ চাষ করে হেসি এখন আমরা বড় বড় নদীতে মাছ ধত্তে যায় মাঝে সাথে বড় বড় নদীতে মাছ ধত্তে যায় সেখানে গিয়ে নৌক নৌকা জাল নিয়ে চলে যেতাম যাওয়ার পরে সেখান থেকে আমরা কাঁকড়া ধরার জন্য দোন দিতাম কাঁকড়া ধরার জন্য দোন দিয়ে আমরা কাঁকড়া সংগ্রহ করতাম কিছু কিছু কাঁকড়া দোনে বেঁধে দেওয়ার পরে আমরা কিছু দোন দিয়েছি সেখানে প্রত্যেকটা তো বাঁধে না প্রত্যেকটা দনে কাঁকড়া বাধে না কিছু কিছু দনে বেঁধে সেই দোনগুলোকে আগে তুলে নিই কাকড়া গুলো সারিয়ে সেই দোনটাকে আবার পেঁচে দিই দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করি করার তারপরে আমরা নদী থেকে একটু গভীর নদীতে যাই গিয়ে জাল টানা দিই পান্না জাল এমন টানা দিই দেওয়ার পরে মাছগুলো উ উঠলেও উঠে আবার না উঠলেও না ওঠে আমরা চেষ্টা চালিয়ে যাই এই নদীতে না হলে একটা ছোটো নদী দিকে যাই গিয়ে বড়ো বড়ো কাঁকড়া ধরি এবং এবং ধরো আপনার পাঙাশ মাছ নামক একটা সাথতে পাঙাশ মাছ বড়ো বড়ো কাতলা মাছ টাছ এগুলো আমাকে ধরে নদীতে গিয়ে আমরা নদীতে আঠল পচার কাজটা চালাই ছোটো ছোটো যে নদীগুলো হয় শঁখা পোশাকের নদী শাখা পোশাখা বেটে গেছেে সেই নদী থেকে আমরা আটল পেতে রাকি সেই আটলে আমাদের পরে চিংড়ি মাছ সেইগুলো বিদেশে বিক্রি হয় বিদেশে বিক্রি হওয়ার পরে সেগুলো থেকে মোটা টাকা ইনকম কররে পারি এবং আমাদের নদীতে অনেক রকমই ভয় থাকে যেমন কুমির আসে জঙ্গলের সাইডে থেকে রয়েল বেঙ্গল টাইগার আছে বাঘ আসে এই এতে সব মুখে থেকেই আমরা সংগ্রহ করি এবং বিদেশে বিক্রি করি আমরা অনেক রিক্স নিয়ে আমরা কাজটাকে সম্পূর্ণ করে বিক্রি করি আমরা টাকা করি আমাদের বাড়ির পাশে যে মাঠগুলো হয় খালি মাঠে সিজেনে সিজেনে ধান চাষও হয় এবং যখন বর্ষার সিজনে আসে হয় তখন জল ভর্তি হয়ে যায় সেই জলে আমরা যে যে পুকুরগুলো ডুবে যাই সেই পুকুর থেকে মাছ বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে জমিতে মাঠে হয় এখানে সেখানে চলে যায় যাওয়ার পরে সেখানে ওরা পাঠনা জাল ইউস করে পান্না জালেরা বড়ো করে পান্না জাল খেলিয়ে সেখান থেকে আমরা সকাল সকাল সকাল গিয়ে মাছটাগুলোকে আবার জাল পেজে দিয়ে আসি এবং পরের দিন বিকেলে কি সকালে গিয়ে আমরা সেই মাছগুলোকে দেখি পড়েছে কি না মাছ যদি মাাস পড়ে তাহলে সেই মাসকে আমরা ছাড়িয়ে নিয়ে সংগ্রহ করে বাড়ি চলে আসি এবং তারপরে সেই মাছগুলোকে আমরা সংগ্রহ করেি বাড়ি নিয়ে আসার পরে সেগুলো আমরা মূলত খাওয়া দাওয়ার কাাজ খাওয়া দাওয়া লাগিয়ে দি সে মাছগুলোকে এবং যেসবগুলো যদি কোনো কোনো জালে অনেক বেশি মাছ পে সেগুলো আমরা গেরামে গিয়ে বিক্রি করি বিক্রি করার পরে যে টাকাগুলো হয় সেই টকোয় আমরা আরও জাল কিনি কিনে অনেকগুলো জাল হওয়ার পরে সেই জালে বেশি বেশি মাছ হয় এবং সেগুলো বিক্রি করে আমরা একটি ভালো মোঠো টাকা ইনকাম কততে পারি আমাদের এই গেরামে খাল আস পুকুর আসে আমরা খালে শিব পাই শিব বলতে একটি বড়ো রস্যি দিয়ে আমরা রসীর মাথায় চার লাগিয়ে জলে রেখে দিই এবং সেই জলে মাছগুলো সার খাওয়ার জন্য সেখানে আসে সার খেতে এসে তারা আমাদের ফাঁদা আমাদের ফান্দা ধরা পড়ে এবং সেইগুলোকে আমরা বাড়ি এনে কেটে রান্না করে খেয়ে নিই রান্না করার পরে খাওয়া দাওয়া হলো এমন করেই আমরা গেরামে মাছ ধরা প্রকল্পটি চালিয়ে রেখেছি আমি মূলত বড়দের কাছ থেকে এই সবগুলো শিখেছি আমি ছোটোবেলায় দেখতাম আমার বাবা কাকা বড়ো বড়ো আমার আত্মীয় নের এটা দেখ বড়ো বড়ো মাছ ধরে তাদের কাছ থেকে আমার মূলত শেখা এইসবগুলো শিখে আমি এখন এই ছোট্ট শহর গেরামে এই ছোট্ট গেরামে আমি মাছ ধরার প্রকল্পটি চালিয়ে রেখেছি এবং ভবিষ্যতে আমিই মাছ ধরাই চালিয়ে রাখবো আমরা বড়ো বড়ো নদীতে গিয়ে মা ধরি ছোটো ছোটো খাল আসে পুকুর আসে পুকুরে আমরা কেনাকাটি করে মাছ ধরে আমাদের মূলত ভালোই লাভ হয় আমাদের সে লাভ লাভের অংশ দিয়ে আমরা ভবিষ্যতে আরও কিছু করবো বলে সেই চিন্তায় আমরা আছি আমরা আসা আমার আমি ভবিষ্যতে আরও অনেক কিছু করবো এই মাছ ধরা পর গল্পট চালিয়ে রেখে আমি আমি পুকুর টুকুর বাবারার মতোই আমি পুকুর কিনবো কিনে সেই পুকুরে আমি মাস ধরে পূর্বর বটি চালিয়ে রেখেছি এবং রাখবো